আমি একটি ভ্রমণ অভিজ্ঞতা গিয়েছিলাম অনেক বন্ধুবান্ধব সব মিলেই দার্জিলিং সেখানে অনেক কিছু দেখলাম যাওয়ার আগে আমরা নিজেদের সব সরঞ্জাম যেমন খাবারের জন্যে স্টোভ টোভ প্রভৃতি জিনিস নানারকম নিয়ে গেলাম সেখানে বসে সবাই পিকনিক করে খাওয়া দাওয়া হলো রান্না করে নিজেদেই তার পরে বেরিয়ে চার ধার দেখা হলো ওখানে দেখতে খুব সুন্দর বরফ প্রধান দেশ সবসময় ঠান্ডা ভাব বড় বড় পাহাড় চা বাগান বাগিচা নানারকম কিছু দেখার আছে সব দেখেছি এমন কি ওখানে মানুষজনের সঙ্গেও দেখা সাক্ষাৎ হয়েছে যেমন ওখানে লেপচা গোরখা নানারকম জাতি বাস করে পোশাক আশাক ওখানে সম্পূর্ণ আলাদা শীত কথাবার্তাও আলাদা ওরা মানুষও আমাদের থেকে অন্য রকমের দেখতে হচ দেখতে হয় এই অভিজ্ঞতা পেয়েছি ওইখান থেকে যেয়ে গিয়ে দার্জিলিংয়ের নানারকম ব্যাপার বরফ শীত প্রদান দেশ নানারকম ট্যুরিজম ট্যুরিস্টের বহু কিছু ব্যবস্থা আছে রাস্তাঘাট তৈরি করা আছে অনেক কিছু ব্যবস্থাই ওইখানে আছে ওইখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখা যায় সেটা অভিজ্ঞতা হয়েছে দেখে বরফে ঢাকা কী সুন্দর সব নানারকম গাছপালা ওইখানে আছে আমাদের এইখানের তুলনায় ওইখানে অনেক কিছু দেখার সুন্দর জিনিস পাওয়া যায় মনোরম পরিবেশ মানুষের একটা আগ্রহ টান বাড়ে অনেক ঠান্ডা প্রধান দেশে যেতে বিরাট ইচ্ছা হয় সে অভিজ্ঞতা হয়েছে